আগে আমরা শিক্ষা ব্যবস্থা বলতে শুধু জানতাম পড়াশোনা স্কুলে গিয়ে ছোটো বাচ্চাদের শুধু পড়াশোনাই শেখানো হত এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে সাংস্কৃতিকও অনেক কিছুই জড়িত হয়েছে যেমন স্কুলে গিয়ে শুধু পড়াশোনা নয় তার সঙ্গে নাচ গান আঁকা আরো অনেক কিছুই শেখানো হচ্ছে তাতে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেকটাই উন্নতি ঘটেছে সাংস্কৃতিক চর্চাগুলো বেশী করে হচ্ছে আগে এতো সংস্কৃতিক অনুষ্ঠান হত না এখন স্কুলে সব কিছুতেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে দিয়ে আবৃত্তি নাচ গান আঁকা সবকিছুই হচ্ছে এটি মানুষকে বিরাটভাবে প্রভাবিত করে তুলেছে